পূর্ব বর্ধমান জেলার প্রধান প্রধান প্রধান কিছু শিল্প আছে যেগুলো অর্থনীতি চালক সেগুলো হচ্ছে কৃষি উৎপাদন কৃষি উৎপাদন ধরুন চাষিরা যেগুলো চাষ করে সেগুলো তুলে ধান লাগায় ধানক্ষেত মিলে ধান থেকে মাঠে লাগিয়ে ধানগুলো হয় তারপরে মাঠে নিয়ে যাওয়া হয় মাঠে নিয়ে গিয়ে সেগুলো ধান হয় ধান থেকে আবার সেগুলো ঘর নিয়ে যাওয়া হয় ঘর থেকে ঝারা হয় তারপরে ধানগুলো যায় মিলে মিল থেকে সেগুলো চাল মিল থেকে সেগুলো চাল হয় ধানটাকে সেদ্ধ করে ধানটাকে ছাড়িয়ে তারপর সেটা চাল বেরোয় চাল থেকে আমরা বিভিন্ন জায়গায় সেগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হয় স্টোরেজ চালের দোকানে দেওয়া হয় সেখান থেকে আমরা চাল চাল পাই আমাদের ঘরে রান্না করে খাওয়া হয় তো রাইস আছে আছে সেগুলো আমরা ইত্যাদি আমাদের পরিষেবা হয় প্রধান প্রধান কাজ আছে পূর্ব বর্ধমান জেলায়